শিশুদের শিশুদের জন্য উপলব্ধ বিভাগ বলতে আমি তো খুব একটা জানি না তো যেগুলো জানি আমার মানে আমার থট মানে আমার ওপিনিয়ন যেগুলো শিশুদের ও জন্য উপলব্ধ যেগুলো শিশুদেরকে ভালো পরিবেশ দেওয়া শিশুদেরকে ভালো পরিবেশে ভালো শিক্ষা দিয়ে মানুষ বড় করে তোলা আর সে আর সেইগুলো যে তার পরে শিশুদেরকে ভালো স্কুলে দে দেওয়া ভালো তার পরে তার তার বড় হতে যেগুল যেগুলো লাগে যে যে শিক্ষা দরকার তো সেই সবগুলোকেই মানে আমার উপলব্ধ হওয়ার বিভাগ বলে আমার মনে হয় এবং সংবাদপত্রের সে সপ্তাহের শেষে শিশুদের যা জন্য উৎসর্গিত খবরের কাগজ আসে যেগুলো তো বিভিন্ন ধরনের খবর কাগজ আছে যেহেতু আমাদের সব গোটা সপ্তাহে তো বিভিন্ন রাজ্যের খবর আমরা দেখতে পাই তো শিশু বিকাশের জন্য যেগুলো দরকার তো সংবাদপত্রে সেগুলোও থাকে যে একটা শিশুকে কীভাবে একটা ভালো উপলব্ধ করে তোলে কী কী কী বিষয় নিয়ে কী কী করলে তো সেই সবগুলো খবরের পাতাতে থাকে তো সেগুলো একটা খবরের পাতাও থাকে তো সেগুলো আপনারা দেখে শিশুদেরকে ভালো পরিবেশে বড় করুন মানুষ ভালো করে মানুষের মতো মানুষ তৈরি করুন এবং শিশুরা যেন একটা বড় হয়ে তারা যেন মা বাবাকে শ্রদ্ধা করতে পারে মানুষজনকে শ্রদ্ধা করতে পারে তো সেই সব যেই স টিপসগুলো থাকে তো আপনারা সেই সব টিপস খবরের কাগজে আমরা অবশ্যই দেখতে পাই তো আমি এটা বলব যে খবরের কাগজ আপনারা দেখুন যেগুলো শিশুদের জন্য থাকে যে খবরের কাগজগুলো তো সেখান থেকে আপনারা অনেক কিছু টিপস পেয়ে যেতে পারেন আমার মতে বলে